হ্যালো হ্যাঁ বলছিলাম দাদা আপনার শপে এখন লেটেস্ট মোবাইল কী কী রয়েছে আমি আপনার আমার বাড়ি হচ্ছে কাঁদি বাসস্ট্যান্ড হুম হুম হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আপনি নাম্বারটা নিয়ে কল করলাম আর কি

আপনা কাছে কি আইফোন স্যামসং এইসব হবে ও ঠিকই আছে আপনার কাছে মানে স্যামসাং বা ভিভো ওপোর এসব কী কী একটু মডেলগুলো বললে ভালো হতো আর কি ও আর আপনার কি গুগল পিক্সেল নাইন পাওয়া যাবে হ্যাঁ হুম তো ওটা কী মানে র্যাম রম কী আছে হ্যাঁ হ্যাঁ হুম হ হ হ হ তো ওটা পিক্সেল পপিক্সেললেকটা আপনার ডিসকাউন্ট করে মানে কিছু আছে অফার টফার এরকম হুম হুম হ্যাঁ ও আর সাথে কোনো গিফট টিফট এসব হুম হুম হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে ভিজিট করছি হ্যাঁ ঠিক